আমি যখন মাছ ধরতে যাই তখন একটা হুইল একটা হুইল নিয়ে পিঁপড়ের ডিম নিয়ে মাছ ধরতে যায় কিন্তু অনেক বছর এগুলো পরিবর্তন বলতে আগে হতো আর কি জাল নিয়ে যেত একটা নৌকো নিয়ে যেত নিয়ে মাছটা ধরতে যেত আর এখন কত রকম সিস্টেম হয়েছে সেগুলো মেশিনের সাহায্যে জাল বেচিয়ে যাচ্ছে মেশিনের সাহায্যে এক জায়গায় হয়ে যাচ্ছে তারপরে অনেক সমুদ্রে মাছ ধরতে যায় তখন নৌকা এর ভিতরে নৌকার ভিতরে আর কি বড়ো বড়ো স্টোর রয়েছে সেই মাছগুলো ধরে আর কি বরফে দিয়ে বেঁচে থাকে মাছগুলো নষ্ট না হয় এই এই সব এখন যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে এইগুলি খুবই ভালো আর আগে তো মাছ ধরার আগেকার মাানুষের অনেকেই অসুবিধা হয়তো তার থেকে এখন অনেকই সুবিধাজনক